লকডাউনে প্রায় আমি অনেক কিছুই রান্না করতে শিখেছি চেস করার চেষ্টা করেছিলাম আমি তো বাড়ি বাড়ি পড়াশুনোর ক্ষেত্রে বাড়ি থেকে বাইরে থাকতাম ভাড়া নিয়ে তো সেখানে আমাকে নিজে থেকে রান্না করতে হতো হ্যাঁ তো আমি প্রায় রান্না কিছু জানতাম সব সব জানতাম না যেমন আমি ইউটিউব দেখেই অনেক কিছু রান্না করতে শিখেছিলাম তার মধ্যে হলো যে চিকেন কষা হোক তার উপর হলো ফ্রাইড রাইস মিক্সড যে উইথ মিক্সড চিকেন এসব আমি সব ইউটিউব দেখেই শিখেছিলাম তো তার মধ্যে হলো যে রান্না করতে আমার খুব ভালো লাগতে লেগে গেছিলো তো আমি অনেক রকম অনেক রান্না কিছু করার চেষ্টা করি যেমন আমি মাটন কারি বানাতে খুব ভালো পারতাম না হ্যাঁ লকডাউনে আমি খুব চেস্টা করি রান্না করার ইউটিউব দেখে এবং সে ভালো হয় এবং তারপর আমি আবার করি চেষ্টা এবং ভালো হয় রান্না করাটা খুব ভালো লেগে উঠেছিলো আমার তাই জন্য আমি ইউটিউব ভিডিও দেখে অনেক রান্না চেষ্টা করেছি যেমন ধরো চিকেন বাটার মশলা পনিরের পানিরের বাটার মশলা আরও অনেক কিছু রয়েছে তো রান্না করা আমি লকডাউনে প্রায় অনেকটাই শিখে গেছিলাম অনেক রকম আইটেম বানাতেও পেরে পারতাম আমি যাই হোক আমার এটাই ধারণা বলার ছিলো